আমার নাম সুবর্ণা দত্ত আমি পুরুলিয়ার বাসিন্দা এবছর দুহাজার তেইশে আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি আর আমার ছবি আঁকতে ও গান গাইতে খুব ভাল লাগে এবং গান শুনতেও খুব ভাল লাগে তাছাড়া আমি শরৎচন্দ্রের বই পড়তে খুব ভালোবাসি আর বাড়ি থেকে বেরোতে খুব ভালোবাসি এবং বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে ভালোবাসি অবসর সময়ে